হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ বলুন কে বলছেন আপনি আমি তো একজন সমাজকর্মী আপনি কে বলছেন আচ্ছা বলুন কী সমস্যা আপনার ও আমাদের পরিষেবায় তো ওষুধপত্র বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে আপনারা কি পান আপনাদের সে ব্যবস্তা করার আমরা চেষ্টা করছি আপনি একটু ধৈর্য ধরুন আর আর ওখানে তো কীর্তনের ব্যবস্থা করা হয়েছে আপনারা তো ওখানে গিয়ে এক্টু যেতে পারেন সকাল সন্ধ্যা হ্যাঁ হ্যাঁ পার্কে ব্যবস্থাটা তো আমরা দেখছি আপনারা এইগুলো একটু দে মানে মানিয়ে গুছিয়ে নিন তাদের জন্য তো একটা লাফিং ক্লাসের ব্যবস্থা করেছি সেখানে এক্সারসাইজ করতে পারেন গল্প করতে পারেন খেলাধুলো করতে পারবেন সব ব্যবস্থাই একটু গিয়ে দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ সে তো বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া হচ্ছে হয়তো আপনার কোনো একটা সমস্যা হয়েছে আপনার কমপ্লেনটাও নেওয়া হয়ে গেছে এবার পরে কথা বলি আমরা দেখছি ঠিক আছে রাখছি